হ্যালো দাদা বলুন দাদা বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করাবেন না করা উচিত প্রতি বছরই তো হয় এ বছর না হওয়ার কি আছে

হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে কিছু আলাদা করা উচিত ও কিছু নাচ গান হবে রাত্রে ফাংশান হ্যাঁ হুম সেটাও ঠিক তাহলে একদিন সবাই মিলে আলোচনা করা যাক এই কথাটা ফোনে ফোনে হয় না

হ্যাঁ ঠিক আছে এই তো পরশু ঠিক আছে তাহলে একদিন আলোচনা হোক কি হবে না হবে সবার সবার মত নেওয়া তো উচিত

হ্যাঁ কিছু ঠান্ডা কিছু খাওয়া হ্যাঁ কি কিন্তু এগুলো সবার সঙ্গে আলোচনা না করে তো হবে না আগে সবার সঙ্গে কথা বলতে হবে তাহলে তাহলে বলতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কবে মিটিং বসাবেন বলুন আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখুন